ডায়রিয়া নিরাময়ের জন্য আপনার আমার গ্রামে জনপ্রিয় কিছু ঘরোয়া প্রতিকার হচ্ছে সেটা যেমন ধরুন নুন জলে নুন আর চিনির জল এটা একটু ঘুটে নুন দিয়ে একটা গ্লাসে জল দিয়ে নুন আর চিনি দিয়ে একটু ঘুটতে হবে সেই নুন আর চিনির জলটা খেলে ডায়রিয়াটা একটু কম হবে বা ডাবের জল পেটটা ঠান্ডা করবে ওআরএস ইলেকটন পাউডার এগুলো তো খেতে হয় ঘরোয়া উপায়ে বা ডালের জল শুধু ডালের জল আবার একটা শুনেছি ডায়রিয়া হলে ওটা আমি নিজে কোনো দিন পালন করি না কিন্তু শুনেছি পোস্ত বাটার জল খেলে নাকি ডায়রিয়া খুব ভালো হয় কিন্তু আমরা সাধারণত ঘরোয়া উপায়গুলোই ব্যবহার করি নুন চিনির জল মুড়িকে ভিজিয়ে তার তার একটুক্ষণ রাখতে হবে তারপর সেই মুড়িটাকে ভিজিয়ে নো একটু নুন দিয়ে রাখতে হবে মুড়ির জলটা তারপর সেই জলটা খাওয়াতে হবে মুড়িগুলো ছেঁকে নিতে হবে মুড়ির জলটা খাওয়াতে হবে ওটা স্যালাইনের কাজ করে আবার ওআরএসটাও লিটার জলে গুলে রাখতে হবে ওটা আমাকে আধা ঘণ্টা ছাড়া ছাড়া খেতে হবে যাতে আমার শরীরে সতেজ থাকে যাতে না আমি দুর্বল হয়ে পড়ি তার জন্য ওআরএস ইলেকটন পাউডার মুড়ির জল নুন চিনির জল এগুলো বারবার খেতে হবে আবার ভাতকে ঠান্ডা গরম ভাতকে ঠান্ডা করে সেটা নুন দিয়ে ভিজিয়ে রেখে তারপর সে ভাতটাকে একটু মেখে ভাতগুলো ছেঁকে ওই জলটাও আমরা খাবো ওটাও আমাদের স্যালাইনের কাজ করবে ডায়রিয়াতে এই ঘরোয়া প্রতিকারগুলোই আমরা করি ডায়রিয়া হলে সাধারণত